হ্যাঁ আমি সাঁতার শিখেছিলাম প্রথমে ছোট থেকে সাঁতার শেখা সাঁতার কাটতে পারতাম না তার পরে ওই চার পাঁচ বছর বয়স হয়েছিল যখন তখন ওই সাঁতার শিখেছিলাম আমার সাঁতারের স্ট্রোকগুলো ছিল ওই ডুব সাঁ ডুব সাঁতার চিৎ সাঁতার এরকমভাবে সাঁতার কাটতাম তারপর আস্তে আস্তে টিউব বাসের যেরকম গাড়ির টিউব নিয়ে সাঁতার কাটতাম জলের বোতল টোতল ধরে ওইগুলো সাঁতার কাটতাম হ্যাঁ জলে আমার জলে খুব ভয় লাগত জ সাঁতার কাটতে প্রথম প্রথম প্রথম ভয় লাগত তারপর আস্তে আস্তে যখন ছ সাত বছর হয়ে গেল আর জলে আর ভয় লাগে না নিজেই সাঁতার কাটতাম ভয় পেতাম না হ্যাঁ বড়রা আমাকে সাঁতার শিখিয়েছিল বাড়ির বাড়ির বাবা মা তার পরে গ্রামের বড় দাদা দিদিদের সঙ্গে সাঁতার কাটতাম পুকুরে ও তো পুরো সাঁতার শেখাত আমাকে আর প্রথম কাটতে প্রথম সাঁতার কাটতে খুব ভয় পেতাম তারপর ওরা আস্তে আস্তে আমাকে জলে নামাত নামিয়ে হচ্ছে এই বা পুকুরেতে সাঁতার কাটতাম বাড়ির হ্যাঁ দাদা দাদা দিদিরা নিয়ে আমাকে জলে নামাত নামিয়ে সাঁতার শেখাত আমার খুব ভালো লাগত প্রথমে প্রথম ভয় পেতাম কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে যখন প্রত্যেক দিন নামতাম আর গরমের সময় তো আরও উঠতেই ইচ্ছে হতো না পুকুর থেকে খুব ভালো লাগত আমার সাঁতার কাটতে আর